হ্যালো স্যার আপনার কি এটা বন্ধন ব্যাঙ্ক কল সেন্টার ও হ্যাঁ স্যার আপনার আমার ল্যান্ডলাইন ল্যান্ডলাইন ফোনের হচ্ছে বিল অনলাইনে আপনার ব্যাঙ্ক থেকে কাটা হয় হ্যাঁ বলছি আমার এবারে বিলটা সাত আটশো টাকা কেটে গেছে বড্ড বেশি কেটেছে যেন অন্য তো কম কাটতো এখন এখন বেশি কাটছে কী ব্যাপার বলুন তো স্যার একটু চেক করে দেখুন না ও আচ্ছা দেখুন স্যার কেননা আমি তো এবার তো কম বিল পড়ার কথা এতটা কেন হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার একটু চেক করে দেখুন স্যার যদি কিছু ভুল ভাল হয়ে থাকে এানে এত তো কাটার কথা নয় বিলটা যেন এবারে বেশি কেটেছে হ্যাঁ আপনি একটু দেখুন ডিটেলস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না আগে তো কম আসতো এখন এত বেশি আসছে কেন বুঝতে পারছেন না এই দু মাস দেখছি বেশি আসছে আগে এতোটা বিল আসতো না কম আসছে ও আপনার অফিসে কি যেতে হবে স্যার ও তো আপনি যদি দেখে একটু বলতে পারেন খুব ভালো হয় ঠিক আছে আমি আপনার অফিসে যাচ্ছি তাহলে দেখা করে আসছি স্যার

ঠিক আছে আমার ব্যাঙ্কের ডিটেলস নিয়ে যেতে হবে স্যার আচ্ছা ঠিক আছে আজকে যেতে পারবো না ঠিক আছে দু দিন দু এক দিন পরেই যাচ্ছি স্যার হ্যাঁ কেননা অতিরিক্ত বেশি আসছে বিল এই দু মাস বেশি এসছে আগে কি কম আসতো একো সাত আটশো টাকা চলে এসছে

ঠিক আছে আমি আমি আসছি স্যার হ্যাঁ হ্যাঁ দু একদিনের মধ্যে যাব তাহলে ঠিক আছে আপনি দেখুন হ্যাঁ